আমার সবচেয়ে প্রিয় রেসিপি হল মিক্সড নন ভেজ ফ্রায়েড রাইস যেটি বানাতে আমি ভীষণ ভালোবাসি এবং খেতেও ভালোবাসি এবং অপরকে খাওয়াতেও ভালোবাসি এটির মধ্যে খুব একটা পরিশ্রম করতে হয় না সাধারনভাবে চালটাকে সেদ্ধ করে ঝরতে দিয়ে তারপরে যদি আপনি সবজি দিতে চান তাহলে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে আর চিকেনের ছোটো ছোটো টুকরো করে সেগুলোকেও ভেজে তুলে রেখে এছাড়া আপনি পনির বা ডিম দিতেই পারেন দিলে স্বাদের বৃদ্ধি হয় সেইসবগুলিকে অল্প করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তারপরে চালটাকে ভেজে সমস্তরকম জিনিস মিশিয়ে এবং একটি বিরিয়ানি ফ্রায়েড রাইসের একটি মশলা পাওয়া যায় চিংসের তা মিশিয়ে চটজলদি যদি বানিয়ে আপনি অন্যদের খাওয়াতে পারেন তারা কিন্তু আপনার বেশ প্রশংসাই করবে